হ্যালো হ্যাঁ বলছি আমি একটা জামা কাটাবো তাই জন্যে ফোন করেছিলাম

এই এখন যে মানে স্টাইলের যে চুড়িদারগুলো বেরিয়েছে সেই চুড়িদার আরেকরকম ধরনের একটু ভালো করে কাটাতে চাই তা হবে কি কাটানো ভালো হবে হুম হুম আমি আগে এক জায়গা থেকে চুড়িদার কাটিছিলাম সেখানে অতোটা ভালো হই নি তাই জন্যে মানে সবার মুখে শুনলাম যে এখানে নয় কি চুড়িদার ভালো কাটায় তাই এখানে ফোন করলাম আমি একজনের থেকে নাম্বার নিয়ে আচ্ছা ঠিক আছে তা গেলে কখন গেলে পাবো দোকান খোলা ও আচ্ছা তাহলে ঠিক আছে আমি তাহলে বিকেলের দিকে যাবো হম মানে সবাই বলছিলো যে আপনার কাটিং টাটিংগুলো সুন্দর হয় তাই জন্যে মানে ভাবলাম যে এখান থেকে তহলে কারাই আর যদি আমাদের বাড়ির পাশের কেউ অর্ডার নেয় তারও মানে তারকেও নিয়ে আসবো জামা দেখানোর জন্যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বিকেলে যাবো গিয়ে আর নিয়ে আসবো হ আচ্ছা পিস মানে আমি চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে জেনে যাবো